আপনার গ্রামের কেউ যদি একটি অঙ্গ ভেঙে ফেলে তাহলে কী হবে চিকিৎসা এবং নিরাময়ের প্রক্রিয়া কি চিকিৎসার প্রক্রিয়াটা হচ্ছে আগে তো প্রতিটি লোক বা প্রতিটি ঘরেই মালিশের মাধ্যমে কবিরাজি ট্রিটমেন্টের মাধ্যমে করতো গাছের পাতা টাতা দিয়ে তখন হয়তো সেরেও যেত কিন্তু বর্তমানে এখন সব উন্নত মানের প্রক্রিয়া চলে আসছে এখন চিকিৎসা বিদ্যাটাও উন্নত মানের হয়েছে এখন ডাক্তারি চিকিৎসাতেই সব ভালো হচ্ছে এখন যদি কোনো অঙ্গ ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমরা হসপিটালের কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তাররা তখন সেখানে অর্থোপেডিক ডাক্তার সেটা অপারেশনের মাধ্যমে আমাদের ঠিক করে দেয় আমরা সেইভাবেই মানে আমরা প্র প্রক্রিয়াটা সেইভাবেই ব্যবহার করি এইভাবেই আমরা এটার প্রতিক্রিয়া থেকে রক্ষা করতে পারি